আমার কোন পোষা প্রাণী নেই তবে প্রাণী পোষা আমার খুব শখ এবং আমার এতে ইচ্ছে আছে আমি কুকুর পুষতে চাই এবং একটা নয় আমি একের অধিক কুকুর পুষতে চাই তবে আমার গ্রামের দিকে থাকার কারণে গ্রামের মানুষ এই পোষা জিনিসটা খুব একটা পছন্দ করে না আমার বাড়িতেও পছন্দ করে না তাই আমার প্রাণী পোষা হয়ে না তবে কুকুর আমার খুবই প্রিয় প্রাণী কুকুর আমি যদি পুষতে পারি আমি খুবই আনন্দিত হবো কিন্তু এটা আমার বাড়ির লোকের কারণে সম্ভব হবে না বিশেষ কারণে আমার মা এইসব একদমই পছন্দ করেন না এবং আমার বাড়ির লোকও এসব একদম পছন্দ করেন না কিন্তু পোষ্য প্রাণী কুকুর খুবই বিশেষ্য প্রাণী কুকুর আমার পোষার দীর্ঘদিনের শখ বা ইচ্ছা কুকুর আমি একটি সময় পেলেই বা আমার সুযোগ হলে আমি খুব অবশ্যই একটি কুকুর পুষতে চাই দু চারটে বিভিন্ন রঙের কুকুর হলে খুবই ভালো হয় এতে দেশি বা বিদেশি কুকুর হলেও এদের সংমিশ্রণ হলেও কোনো ব্যাপার না দেশি কুকুর কয়েকটা বিদেশি কুকুর কয়েকটা হলে খুবই ভালো হয় একের অধিক হলেই আমার পক্ষে খুবই ভালো কুকুর আমি অনেকগুলি কুকুর পুষতে চাই সময় পেলে আমি এটি অবশ্যই ব্যবস্থা নেবো